এখন ভারতে চাকরির অবস্থা খুবই খারাপ যারা পড়াশুনা করছে তারা তো চাকরি পাচ্ছে না যারা বেকার ছেলে তারা তো ঘুরে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না যারা পড়াশুনা কম করছে তারা টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে